হ্যাঁ আমি তারা খসা বা ধূমকেতু ছোটোবেলায় খুবই ছোটো ছিলাম দেখেছিলাম এবার শুনেছি বাবা মার কাছে শুনেছি বন্ধুদের কাছ থেকেও শুনেছি যে তারা খসার সময় তাকিয়ে থাকলে বা সেই সময় কিছু তারার দিকে তাকিয়ে চাইলে তখন নাকি আশা বা মনস্কামনা পূর্ণ হয়ে থাকে জানি না এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে এটা অনেকের মুখ থেকে শোনা আর তখন আমি অনেকটাই ছোটো ছিলাম একটা তারা খসার কথা শুনেছিলাম নিজে আদৌ ঠিকঠাক দেখিনি রাতের আকাশে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি যদি কোনো এরকম ধরনের তারা খসা পড়ে বা উল্কা খসে পড়ে তখন আমি আমার নিজের চাহিদাটা নিজের মনস্কামনাটা চেয়ে নেব আর আমার মনস্কামনাটা পূর্ণ করার জন্য আমি আকাশের দিকে তাকিয়ে থাকি কিন্তু আমার এখনও পর্যন্ত চোখে পড়েনি বা আমি নিজে এখনও দেখিনি যে তারা খসা আদৌ কীভাবে হচ্ছে বা কখনও তারা খসে পড়তে কিন্তু আমি প্রত্যেকদিন রাতের আকাশে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকদিন আকাশের দিকে তাকিয়ে থাকি এবং তা তাকিয়ে ভাবি যে দেখি একটা তারা পড়ে মনের আশাটা মনের কথাটা বলব এবং সে আশাটা যেন আমার পূরণ হয় কেননা এটা তো আমাদের শোনা জিনিস শোনা কথা কোনো দিন তো দেখিনি এরকম তাই এরকম যদি হয়ে থাকে তাই মনের আশাটা পূর্ণ হবে তাই রাতের আকাশে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি কোনো দিন আমি দেখিনি তারা খসা সম্পর্কে অনেক শোনা আছে অনেকের বন্ধুদের কাছ থেকে বাবা মার কাছেও শুনেছি কথাটা নাকি সত্য তাই আমি ওই সত্যটাকে যাচাই করার জন্য রাতের আকাশে তাকিয়ে থাকি